প্রাচীন সভ্যতার ইতিহাস সম্বন্ধে আমি ভাবি যে হ্যাঁ বর্তমান সভ্যতাও গড়ে ওঠায় অবশ্যই প্রাচীনের অবদান আছে এবং এই অবদানকে আমরা অস্বীকার করতে পারবো না অ্যাঁ আমার মত অন্যান্য কীভাবে তারা জানি না তো আমরা বিভিন্ন ইতিহাসের পাতায় বিভিন্ন প্রাচীন সভ্যতার বিষয়ে পড়েছি এবং মাস্টারমশাইদের কাছ থেকে আমরা শুনেছি এবং শিখেছি যে প্রাচীনে বিভিন্ন যে সভ্যতা সংস্কৃতি একটা ধারকবাহক ছিলো আমাদের ভারতবর্ষে তো সিন্ধু নদের ধারে যেমন সিন্ধু সভ্যতা হয়েছিলো তেমনই আবার হরপ্পা মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ থেকে একটা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার একটা প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে অনেক শিল্প কারিগরি ব্যবস্থাও যেমন ছিলো তার সাথে সাথে বেশ কিছু বিশ্ববিদ্যালয় সেখানেও নাকি তৈরি হয়েছিলো যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় তক্ষশীলা বিশ্ববিদ্যালয় তো এই টাইপের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের নাম আমরা শুনেছি আজকে সেটা বিভিন্ন দেশের মাধ্যমে বা বিভিন্ন সোশাল মিডিয়ার মিডিয়ার দৌলতে আমরা বিভিন্ন দেশের সেটা ইউরোপ মহাদেশের মধ্যে বিভিন্ন দেশ হোক বা এশিয়া মহাদেশের মধ্যেও বিভিন্ন দেশ হোক তাদের বিভিন্ন লেখকের পুস্তক বা ম্যাগাজিন থেকে আমরা এই সমস্ত সভ্যতার বিষয়েও জানতে পারছি অতয়েব আমরা মনে করি যে অতীত ইতিহাসের অতীত সভ্যতার ইতিহাস আমাদের বর্তমান সভ্যতার অবশ্যই একটা বিকাশের উপরে অবদান রয়েছে কারণ ও অতীত সভ্যতার জন্যই আমাদের ভারতবর্ষের বর্তমান সভ্যতা অনেক অংশ ক্ষেত্রেই স্বীকৃতি লাভ করেছে বা তার উজ্জ্বল ভবিষ্যতের একটা ধারক বাহক হিসেবে কাজ করছে